আমি বাইকিং করতে খুবই পছন্দ করি এবং আমি বাইকে ভ্রমণেতেও খুবই পারদর্শী আমি প্রায় অনেক দিন ধরেই বলতে পারেন প্রায় গত তিন চার বছর ধরে বাইকিং করছি এবং আমি বাইকিং করে অনেক দূরে দূরেও স্থানেও ঘুরতে গিয়েছি আমি বাইক ভ্রমণের সময় নিজেকে সুস্থ রাখার জন্য যে সমস্ত ব্যবস্থাগুলি নিই সেইগুলি হলো আমি বাইক করার সময় হতে গ্লাভস হেলমেট জ্যাকেট যেগুলো সব থেকে আমাকে এর কোনো অ্যাক্সিডেন্ট হলে তার থেকে বাঁচাবে সেই ধরনের সমস্ত প্রোটেকশন আমি ব্যবহার করি এছাড়া আমি দীর্ঘক্ষণ যদি বাইকিং করি সেইক্ষেত্রে কিছু কিছু পথ যাই গিয়ে দাঁড়াই দাঁড়িয়ে কিছুক্ষণ আরাম করি এবং সময় মতো খাবার খেয়ে নিজেকে সুস্থ রাখি আমি রাস্তায় যাবার সময় যেই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করি সেগুলো হলো আমি খুবই তরল জাতীয় পদার্থ যেমন কোনো কোল্ড ড্রিঙ্কস বা ড্রিঙ্কস এগুলো খাই এছাড়াও আমি কুরকুরে বিস্কুট যেগুলো আমার পেট ভরাতে পারবে এবং আমাকে আমার দরকারে যতটা দরকার ততটা এনার্জি দিতে পারবে সেই ধরনের খাবারগুলো খেতে বেশি পছন্দ করি এছাড়াও আমি শুকনো খাবারও খেতে পছন্দ করি কিন্তু বাইক চালানোর সময় আমি বেশি ভারি খাবার খাই না কারণ বেশি ভারি খাবার খেলে সেই ক্ষেত্রে বাইকে বসে বাইক চালানোর সময় পেটেতে ব্যথা হতে পারে হ্যাঁ আমি বাইক চালানোর সময় পিঠে এবং কাঁধে ইত্যাদি জায়গাতে ব্যথা অনুভব করেছি কারণ যখন আমরা দীর্ঘক্ষণ বসে থাকি বাইকের ওপর এবং বাইকিং করি সেই ক্ষেত্রে আমরা আমাদের পিঠ ঘাড় কাঁধ এই সমস্ত এবং কোমর এই সমস্ত জায়গাগুলোতে ব্যথা অনুভব করতে পারি এছাড়াও আমরা মাঝে মধ্যে আমাদের পায়েতেও ব্যথা অনুভব করতে পারি এবারে যখন আমরা দীর্ঘক্ষণ রাস্তাতে তাকিয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের মাথার যন্ত্রণা এবং চোখের সমস্যাও দেখা দিতে পারে